হ্যাঁ বলুন আপনার সমস্যা হুম কী কী মাল আপনি নিয়ে যান এখানে মুদিখানার মাল কী কী হুম তা আপনার যে সমস্ত মুদিখানার মাল আপনি নিয়ে যাচ্ছেন সেই সমস্ত মালের মধ্যে কোন মালটার কোয়ালিটি নিম্নমানের ঠিক আছে চিনিটা আর আর কোনো মালের সমস্যা বেশ তাহলে আপনি যে তেল এবং চিনি এই দুটো মুদিখানা মালের জন্য আপনি বললেন আমরা যে সমস্ত কোম্পানির কাছে মালটি অর্ডার করে আনি সেই সমস্ত কোম্পানির যে সমস্ত ম্যানেজার আছে আমি জানাব যে আমার যে সমস্ত কাস্টমার আছে সমস্ত কাস্টমার অর্থাৎ এক একটি কাস্টমার নয় সমস্ত কাস্টমারই আমাদের কাছে আমাদের মুদিখানা দোকানগুলোতে অবজেকশন দিচ্ছেন যে প্রত্যেকটা মালই ভালো কিন্তু আপনাদের যে ভোজ্য তেল এবং চিনি এই দুটো মুদিখানা মালের মানটা খুবই নিম্ন নিম্নগত আমরা চেষ্টা করছি যাতে এর পরবর্তী মুদিখানার যে সমস্ত মাল আছে যেন আর খারাপ মানের না হয় আর যদি অন্য কোনো মুদিখানা মালে যদি আপনার মান খুবই নিম্নমানের হয় আপনি বলতে পারেন

হুম

কী বললেন বেশ ঠিক আছে এখন তো শুধু আর মুদিখানার মালের দাম নয় জিনিসের প্রত্যেকটা জিনিসেরই মালের দাম বেড়েছে কারণ আমাদের এই শুধু পশ্চিমবাংলা নয় আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ভোজ্য তেল বা যে সমস্ত খাবারের তেল আছে এছাড়া মশলাপাতি শাকসবজি মাছমাংস প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে আমাদের মুদিখানা জিনিসের শুধু দাম নয় তাতে আমরা ব্যবস্থা করে দেখব কোনো সরকার বা প্রশাসনকে বলে যদি সমস্যার সমাধান করা যায় আমরা চেষ্টা করছি আর পরবর্তী পর্যায়ে আপনার আর কোনো সমস্যা হবে না আমরা আশা করছি তা দেখুন আমরা পরবর্তী জিনিসপত্র সমস্ত মাল আমরা দেখছি ঠিক আছে এখন হ্যাঁ ঠিক আছে রাখুন হুম ঠিক আছে